নাচের মধ্যে কত্থক নৃত্যটি সবথেকে পছন্দের যদিও জয়পুর ঘরানা পায়ের নড়াচড়ার উপর বেশি মনোযোগ দেয় বেনারস এবং লখনউ ঘরানা মুখের অভিব্যক্তি এবং সুন্দর হাতের নড়াচড়ার উপরে বেশি মনযোগ দেয় শৈলীগতভাবে কত্থক নৃত্যের ধরনটি ছন্দময় পায়ের নড়াচড়ার উপর জোর দেয় ছোট ঘণ্টা দ্বারা সজ্জিত এবং সঙ্গীতের সাথে সামঞ্জস্যপূর্ণ আন্দোলন যা কত্থক নৃত্যের চরিত্রগত দিক বিশ্লেষণ করে এই কারণে কত্থক নৃত্যটি খুব পছন্দের